নদিয়া জেলার অনেকগুলি সমাজ উন্নয়ন কল্যাণমূলক প্রকল্প বা কর্মসূচি রয়েছে এখানকার মানুষ সেই উদ্যোগগুলি কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে পালন করেন এখানে অনেক রকম শিক্ষনীয়মমূলক ব্যবস্থাও রয়েছে কারণ এখানকার মেয়েদের বা ছেলেদের শিক্ষা ব্যবস্থার জন্য উচ্চশিক্ষিত স্কুল রয়েছে এবং স্কুল কলেজও রয়েছে এছাড়াও এখানে একটি সুস্বাস্থ্য ব্যবস্থা কল্যাণী হাসপাতাল তৈরি হয়েছে এখানে বিনামূল্যে রোগীদের চিকিৎসা করা হয় এবং অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে এবং আধুনিক ডাক্তারের সাহায্যে এছাড়াও এখানে স্বাস্থ্য বিমাকারের সাহায্যে চিকিৎসা করা হয় এছাড়াও এখানকার মানুষকে যাতে বিনা পয়সায় তারা চাল ডাল রেশন পায় সেই জন্য সেরকম সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে এছাড়াও আরো কল্যাণমূলক অনেক প্রকল্প রয়েছে যেমন প্রত্যেক ছাত্র ছাত্রীকেই স্কুল থেকে সাইকেল দেওয়া হচ্ছে এবং প্রত্যেক ছাত্র ছাত্রীকে একটা স্কলারশিপ যোজনাও দেওয়া হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতন একটা যোজনা ব্যবস্থা তুলে ধরা হয়েছে এছাড়াও ঘর আবাস রয়েছে আবাস যোজনা যেসব মানুষের বাড়ি ঘর নেই বা যারা বাড়ি ঘর করতে পারছে না তাদেরকে সরকার থেকে বাড়ি ঘরের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এছাড়াও ঘর ঘর জলের একটি ব্যবস্থা রয়েছে যাতে সহজেই মানুষ ঘরে বসে জল ব্যবহার করতে পারে এবং পান করতে পারে সেই জন্য ঘর ঘর জল এবং উজ্জ্বলা গ্যাস যোজনা উজ্জ্বলা গ্যাস যোজনা যাতে সহজে কম পয়সায় মানুষ জ্বালানি পায় এবং ঘরে বসেই ব্যবহার করতে পারে সেরকম ব্যবস্থা করেছে এছাড়াও আরো অনেক রকম সুযোগ সুবিধা কিন্তু এখানকার মানুষরা পেয়েছেন এবং পাচ্ছেন